হ্যালো হ্যাঁ হ্যালো সুমিত বলছিস হ্যাঁ আমি বুলবুল বলছি শোন আমার আগামী পনেরোই আগস্ট আমার মানে ক্লাবের হচ্ছে একটা এ রয়েছে তো পতাকা তোলার এ রয়েছে পতাকা তোলার ব্যাপারে ক্লাবের সদস্যদের আমরা সন্ধেবেলাতে আমরা কিছু বিরিয়ানি খাওয়াব হ্যাঁ মোটামুটি তোর ধর তিরিশ খানা প্যাকেট করতে হবে সেই জন্য আমাদের এই শহরেই যে বিরিয়ানির দোকানগুলো রয়েছে সেই দোকানগুলির মধ্যে কোনটা ভালো হবে এবং দামে একটু সস্তা হবে এবং তার গুণমানটা যেন ভালো হয় সেই ভালো এ থেকে আমি নিতে চাইছি তা আমি সেই জন্য তোমার কাছে ফোন করছি হ্যাঁ হ্যাঁ ওই সন্ধেবেলা সন্ধে ঠিক ছটা নাগাদ আমাকে দিতে হবে অ্যাঁ ওটা পাল ফুডস থেকে ভালো হবে আচ্ছা আচ্ছা কীরকম রেটটা পড়বে

ওটা মটন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে আমি বলছি কি মানে মটনের পিসগুলো যেন একশো গ্রাম করে হয়

আচ্ছা তুমি তাহলে ওখানে কথা বলবে তাই তো হ্যাঁ ঠিক আছে কথা বোলো আর ঠিক পনেরোই আগস্ট সন্ধেবেলায় কিন্তু আমি জিনিসগুলোকে ডেলিভারি নেব আমি চলে যাব তোমাকে ডেকে নেব তবুও তুমি সাথে যাবে এবং তাহলে আরো ওখানে আরো কী কী দোকান আছে আচ্ছা তা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ মণ্ডল মণ্ডল ফুডস আছে দুটো দুটো ভালো আছে আচ্ছা ঠিক আছে তার মধ্যে তুমি এক কাজ করো কোনটা তার মধ্যে ভালো হবে পাল আচ্ছা পালটাই ভালো হবে ঠিক আছে পালের ওখানেই তুমি অর্ডারের জন্য ওদেরকে আমার কাছে ওদের তো ফোন নম্বর নেই তোমাকে তাই ফোন করছি তুমি ওদের ফোনেতে একবার এটা ভালো করে কথাটা বলে নিও বলে নিয়ে তুমি আমাকে জানিও এবং ঠিক পনেরোই আগস্ট হ্যাঁ সন্ধেবেলায় আমার কিন্তু লাগছে এটাকে ভালো করে বলে নিও আর কিছু কাগজের থালা তিরিশ পিস কাগজের থালায় কয়েকটা বেশি দিয়ে দেবে থালাটাও যেন ওরা দিয়ে দেয় এবং ওটাকে তুমি চেষ্টা করো যে একশো বলেছে ওটা নব্বইয়ের ভিতর আনতে

আচ্ছা আচ্ছা ঠিক হ্যায় হ্যাঁ নব্বই টাকার ভিতরে আনবে হ্যাঁ আশা করি তুমি এটা করে দিতে পারবে আমাকে এই পনেরোই আগস্টের ভিতরে তা তুমি আমাকে কবে জানাচ্ছ এটা পরশু দিন আচ্ছা ঠিক আছে ও তোমার ওখানে একজন বন্ধুও হচ্ছে কি যে আছে যে ওই দোকানে কাজ করে তাই তো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ঠিক আছে ওকে